আমি আইএসের ব্যাপারে আতঙ্কবাদীর ব্যাপারে লিখতে চাই এই কিছুদিন আগে যেমন একটা মুভি বেরিয়েছে কেরালা স্টোরি ওখানে দেখানো হয়েছে হিন্দুদের কনভার্ট করে মুসল এই ইসলাম কবুল করানো হচ্ছে আর ওইখান থেকে থেকে ইন্ডিয়া থেকে ওদের পাচার পাচার করে দেওয়া হচ্ছে যেমন ইরান আফগানিস্তান ওইসব জায়গায় ওখানে ওরা ট্রেনিং পাচ্ছে কীভাবে লড়তে হবে নিয়ে ওদেরকে ইউজ করা হচ্ছে আমার ইন্ডিয়ার ওপরেই এখা ইন্ডিয়া একটা গনতান্ত্রিক দেশ এখানে সবকিছু কিছু সত্যি হতে পারে মুভিটাতে বা কিছু মিথ্যা আমি লিখি না কারণ যদি এ কারণে দাঙ্গা ফাঙ্গা হয়ে যায় তাই আমি এখানে লিখি না ওইখানে অনেক কিছুই লেখা যেতে পারে যে হিন বলা যেতে পারে হিন্দু হচ্ছে খারাপ বা মুসলমান খারাপ কিন্তু সব সব রিলিজিয়নকে রেসপেক্ট দেওয়া উচিত